আমি বার্নপুর থেকে বলছি প্যারাডাইস রেস্টুরেন্টে দশ প্লেট মোমো কিনতে চাই তা পাওয়া যাবে কিনা তাছাড়া এক প্লেট মোমোতে কতটা পরিমাণ থাকে ও তার ঝাল ও নুন কেমন পরিমাণ থাকে তা চাই